হ্যালো হ্যাঁ বলছিলাম যে কি লোন এক্সিকিউটিভ বলছেন ও আচ্ছা ওই বলছিলাম আমি একটা ছোটোখাটো স্মল বিজনেস লোন নিতে চাই তো কীভাবে কী করতে হবে একটু বলবেন হুম হ্যাঁ আমার এই ছোটোখাটো বিজনেস পঞ্চাশ হাজার এক লাখ হলে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ

আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো তার মানে ও আচ্ছা তো আমারটা মানে হয়ে যাবে তো মানে আপনি সব ঠিকঠাক করে আচ্ছা তাহলে হ্যাঁ হ্যাঁ সব কিছুই আপনার আন্ডারে ঠিক আছে খুবই ভালো লাগলো তাহলে আমি আপনার সঙ্গে যোগাযোগ করবো হ্যাঁ রাখছি তাহলে হ্যাঁ দেখি ঠিক আছে